হ্যাঁ আমার কিছু নেতিবাচক অভিজ্ঞতা আছে যেমন কিছু দিন আগেই আমি অ্যামাজন থেকে ফুড কান্টেনার অর্ডার করেছিলাম এবং তার কোয়ালিটি এতটাই খারাপ ছিল যে সেইগুলো রেটিং হিসাবে ওখানে খুব ভালো দেখাচ্ছিল এবং অনেকেই পেয়েছিল ভালো তো আমার কাছে আসার পর আমি দেখলাম যে জিনিসগুলোর ঢাকনা ঠিক মতো আটকাচ্ছিল না তারপরে আমি কোনো জিনিস ওর মধ্যে রাখলে সেগুলো মানে এয়ার টাইট হচ্ছিল না খারাপ হয়ে যাচ্ছিল তো আমি সেটা লাস্ট অবধি ফেরত দিতে বাধ্য হই এটাই আমার নেতিবাচক অভিজ্ঞতা আছে একটা